আমি আমার পেন্টিংগুলিকে আমার শিক্ষক এবং আমার চিত্র সহকারী হিসাবে যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে দেখাই এবং তাদের কাছে পরামর্শ নিই যে কীভাবে আমি আমার ড্রয়িং পেন্টিংগুলিকে আরও ভালোভাবে করতে পারি এবং যখন আমি পেন্টিং করি তখন আমি খুবই মনোযোগ দিয়ে করি এবং প্রতিনিয়ত চর্চা করি